হ্যাঁ আমি মনে করি অতিরিক্ত স্ক্রিন টাইমের কারণে বাচ্চারা আজকাল খেলাধুলো করছে না এতে বাচ্চাদের যতটা দোষ আছে তার থেকে বেশি দোষ বাচ্চার মা বাবার কারণ বাচ্চার মা বাবা যদি বাচ্চার সামনে ফোন ঘাটে তাহলে বাচ্চাদেরও ফোনের প্রতি মনোযোগ বা বাচ্চারা খাওয়ানোর সময় ফোন প্রতিটা জিনিসে বাচ্চার মা বাবা বাচ্চাকে ফোনটা ধরিয়ে দিচ্ছে সেই জন্য আজকে বাচ্চাদের খেলার প্রতি কোনো মনোযোগ নেই এখন মা বাবাদের উচিত বাচ্চাদেরকে খেলানোর জন্য নিজেদেরকে বাচ্চা হয়ে বাচ্চাদের সাথে খেলা করান